নতুন পাখি পর্যবেক্ষণ করার জন্য প্রথমত লাগবে আমাদের ভালো পরিবেশ পরিবেশের মধ্যে গাছপালা গাছপালা না হলে গাছপালাই তো পাখিদের বসবাসের স্থান গাছপালা না হলে তেমন ভালো পরিবেশ না হলে পাখিকে যত্ন বা পাখি পর্যবেক্ষণ করাটা সম্ভব নয় সেই জন্যে আমাদের দরকার প্রথমত গাছপালা লাগানো প্রচুর যত গাছপালা হবে সবুজ জায়গা হবে তত পাখিতে থাকার জায়গাটা বাড়বে আমরা প্রত্যেক গাছে গাছে একটা করে কলসি কিংবা ভাঁড় কিংবা মাটির কিছু লাগাতে হবে যার জন্যে তাতে পাখিগুলো বসবাস করতে পারে এবার আমাদের পরিবেশে তো ওয়েদার সবসময় ঠিক থাকে না যখন ঝড় বৃষ্টি হবে তখন তাদের বাসাগুলো ভেঙে যাবে তার জন্য সব সময় চেষ্টা করতে হবে পাখিগুলো যাতে ভালো থাকে তার জন্য নিজের ঘরে বা নিজের ছাদে বা নিজের গাছে যেখানে পারতে হবে সেখানে একটুখানি কিছু দিতে হবে যাতে পাখিরা বসবাস করতে পারে তাদের একটুখানি খেতে দিতে হবে লক্ষ্য রাখতে হবে আর পাখিদেরকে যত্ন করতে হবে যাতে পাখিরা সুস্থ থাকে ভালো থাকে দিতে হবে